হ্যালো আপনি কি হচ্ছে বর্ণালী ম্যাডাম বলছেন ডাক্তারবাবু আচ্ছা আমার একটু গাইনোকলজির অসুবিধা হচ্ছে আর কি একটু দেখাতাম আপনাকে আপনি তাহলে কোথায় বসেন কবে বসেন কটার সময় বসেন একটু যদি কাইন্ডলি বলেন ও এটা কি বার কি বার কি বার ম্যাম ও ওটা আচ্ছা আর ওটা হচ্ছে আপনার কত করে আপনি ফিজ নেন তারপরে কি ওটা কমবে না বাড়বে না শরীরের অসুবিধে হচ্ছে বলতে ওই পেটের যন্ত্রণা হচ্ছে ওটা নিয়ে ভীষণ বমি মি হচ্ছে ওটা কি হচ্ছে ওটা একটু দেখাতাম আর কি আপনাকে আপনি যেহেতু গাইনো ডাক্তার মেয়েদের

ইউএসজি সব জায়গার রিপোর্ট তো সবসময় দেখেন না ডাক্তারবাবুরা আপনি দেখবেন তো আচ্ছা আমার বাড়িটা তো একটু দূরত্বে আছে না ওখান থেকে ঝাড়গ্রাম থেকে অনেকটা দূরত্বে তাহলে যদি আমি মেদিনীপুর বা অন্য কোথাও করি তাহলে কি দেখবেন না স্পন্দন আচ্ছা আর অন্য কোথাও করতে বলবেন না তো ভবিষ্যতে কারণ বারবার করতে পারব না তো না আচ্ছা আর ম্যাম একটু ফিজ একটু